হ্যালো হ্যাঁ বলছি আপনার কি ওখানে মাটি পাওয়া যাবে ও মাটি বলতে কী ধরনের মাটি আছে আপনার ওখানে ও আমি একটু আমি একটু বাগান করি তো ওই জন্য বাগানে কী মাটিটা দিলে ভালো হয় সেই জন্য আপনি তো মাটি বিক্রি করেন ওই জন্য আমি মাটিটা দেওয়ার জন্য নেওয়ার জন্য ভালো মাটি যাতে হয় নেওয়ার জন্য আমি ওই জন্য ফোন করেছি কত করে গাড়ি দিচ্ছেন

বুঝলাম ঠিক আছে তাহলে আমি দেখি আমি আমার বাগানে যারা কাজ বাজ করে তারা দেখি কবে ফাঁকা হয়ে যাচ্ছে তাদেরকে বলব বললে আমি যেদিনকে বলব আমার কিছু মাটি দিতে হবে

ওই জন্য তো আমি শুনলাম শু ওই জন্য তো শুনলাম শুনেছি বলে একটু আপনাকে ফোন করেছি আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে দেখছি তাহলে বাগান করার জন্য একটু ভালো মাটি তো প্রয়োজন বা ভালো মাটি না হলে বেলে মাটি হলে তো হয় না না ওই জন্য আমি ওই জন্য আমি একটু এঁটেল মাটি হলে আমার একটু ভালো হয় ওই জন্য আমি চেষ্টা করছি খুব অনেক দিন থেকে কিন্তু পাচ্ছি না ওই জন্য একটু একজন খবর পেলাম ওই জন্য আপনাকে ফোন করছি আচ্ছা ঠিক আছে রাখছি হ্যাঁ